হ্যালো কে বলছেন কে বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ কত তারিখে আসতে হবে বলুন কীসের উপলক্ষ্যে তোলা হবে এমনি ফ্যামিলি ফটো না কি বিয়ে থা অন্নপ্রাশন না ও আপনাদের ফ্যামিলির কতজন মেম্বার আছে সবাইকে একটা একটা সিঙ্গেল সিঙ্গেল ফটো তুলতে হবে না কি সবার একসাথে ফটো তুলতে হবে ও আচ্ছা তো কত কপি ফটো লাগবে আপনাদের মোট এক দেড়শোটা বলছি আগে আপনাদের ছবির হিসাবটা নিই তারপর টাকার অ্যামাউন্টটা বলছি ছবিটা কোথায় তুলবেন স্টুডিওতে এসে তুলবেন না না আপনি স্টুডিওতে আসবেন না বাড়িতে গিয়ে তো হ্যাঁ বাড়িতে যাব তো বাড়িতে একই জায়গায় কি সব ফটোগুলো তুলবেন না কি অন্যান্য জায়গায় গিয়ে তুলবেন ও আচ্ছা বাড়ির বাইরে বলতে বেশি দূরে যেতে হবে না তো ও তাহলে আচ্ছা তাহলে সমস্যা নেই তুলে দেবো আপনাদের এক তাই তো একশো থেকে দেড়শো পিস ফটো লাগবে বললেন তাই তো আচ্ছা তো ফটোগুলো কি এমনি নর্মাল দিলেই হবে না কি এডিট করে দিতে হবে এডিট তাই তো ও ফ্রেম সহ একদম ফ্রেম লাগিয়ে ফ্রেম দিতে গেলে তো টাকাটা অনেকটা বেশি পড়ে যাবে এক একটা ফোটো প্রায় ফ্রেম সহ দেড়শো টাকা পিস পড়ে যাবে হ্যাঁ ফ্রেম লাগা ফ্রেম লাগাতে গেলে তো এরকম পড়বে ফ্রেমের দামটা আছে না যেমন বলবেন আপনাদেরকে কয়েকটা ডিজাইন পাঠিয়ে দেওয়া হবে আপনার যেটা পছন্দ হবে সেরকম বলবে লাগানো হবে সেটা আপনাদের পছন্দের উপর নির্ভর করছে আর ফটো ওই তো ফটো তুলতে এক্সট্রা কোনো চার্জ লাগবে না ফটো এই আপনার যত পিস লাগবে সেই হিসাবে টাকা নেওয়া হবে ফ্রেম যদি করান আর যদি বলেন এমনি নর্মাল ফটো নেবেন তখন ফটো হিসাবে টাকা লাগবে আর আর তাছাড়া ওই তো দেড়শো টাকা বললাম যে হুম আর ওই ফটোগুলো যদি বলেন পুরো একদম এডিট করে ভালো করে ফ্রেম করতে তখন এডিট করার জন্যে এক্সট্রা চার্জ একটু লাগবে এডিট করার জন্য দশ থেকে কুড়ি টাকা করে লাগতে পারে কেন এক একটা ফটো এডিট করতে অনেক সময় লাগে অনেক সময় ব্যয় করতে হয় না আমাদেরকে হ্যাঁ আপনার যতগুলো পছন্দ হবে এডিট করার জন্য ততগুলো আমাকে বলবেন ততগুলো ফটোই এডিট করব বাকিগুলো আপনাদেরকে নর্মাল দিয়ে দেওয়া হবে আর ফটো আশা করছি খারাপ হবে না সবাই এখান থেকে ফটো তুলেছে কেউ খারাপ বলেনি ভালো ফটোই তোলা হবে হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ দশ তারিখে অবশ্যই চলে যাব কটার সময় যেতে হবে বলুন সকালে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ